বিদ্যুৎ সম্পর্কে সচেতন এখন বর্ষাকাল বিদ্যুৎ সম্পর্কে সচেতন হওয়া খুবই দরকার কারণ চারিদিকে ইলেকট্রিক তার ইলেকট্রিক পোস্ট জ্বলছে সেখানে নানা ধরনের গাছের সঙ্গে সংযোগ অনেক সময় ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ছে অনেক মানুষ চাষ করতে যাচ্ছে এই তো সেদিন দেখলাম আমার মাঠে চাষি জল জলে পড়ে যাওয়ায় বৈদ্যুতিক হয়ে দুটো চাষি মারা গেল কেউ বাঁচানোর লোক আসল না তাই সচেতন হওয়া খুবই প্রয়োজন আজ বিদ্যুৎ সচেতন মধ্যে আমি তো এতটাই সচেতন আজ আমার বাড়িতে যখন একটা টিভির স্যুইচ অন করি যদি হাতে জল থাকে আমি স্যুইচে হাত দিই না আমি হাতটা মুছি তারপরে স্যুইচে জল দিই মোবাইল যখন চার্জে বসাই তখন আমি মোবাইল চার্জ আমি দিতে বসাই না আমি যখন আমাদের টিভি রিমোট চালাই রিমোটে হাত দিই যাই না যদি সার্কিট হয়ে যায় মোবাইলে যদি সার্কিট হয়ে যায় যদি কোনো যদি কোনো বিপদ ঘটে যায় কোনো বিপদ যদি এসে যায় তার জন্য আমাদের সচেতন হওয়া খুবই খুবই প্রয়োজন বাড়িতে ইলেকট্রিক ইলেকট্রিক জিনিস যখন তখন খারাপ হয় কোনো দিন আমি তার পরিবর্তন করতে যাই না তার জন্য সঠিক মিস্ত্রি ডাকি মিস্ত্রি আসে সে উনি ওনার মতো তিনি তা সারান সারাই করেন সারাই করেন এবং সেই মিস্ত্রি তার মতো কমপ্লিট করে আমরা সেটা দেখি বা তার থেকে তার যথাযথ তার সামর্থ দিই বাড়িতে যখন আমাদের কোনো কিছু সমস্যা হয় কোনো বৈদ্যুতিক সমস্যা হয় যেমন ইলেকট্রিক মোটর কোনো বাড়িতে যখন জল দেওয়ার সময় খুব কারণ জল থাকে খুব সাবধানের সহিত আমরা সেটা বসাই সেই বসানোর পর হয় সেখান থেকে নিয়ে যাই প্রথম বিদ্যুৎ উৎপাদন হয় ব্যাঙ্গালোর ষোলোশো চৌষোট্টি সালে সেখানে প্রথম বিদ্যুৎ তৈরি উৎপাদন শুরু হয় আজকের পারমানবিক বিদ্যুৎ আর তাপবিদ্যুৎ বা জলবিদ্যুৎ বা যে বিদ্যুতই হোক বিদ্যুতই তো কিন্তু সবাইকে বিদ্যুৎ সম্পকে সচেতন হওয়াটা আরো একটা প্রয়োজন কারণ যদি তাপবিদ্যুৎ কয়লা থেকে যে উৎপাদন হয় এই কয়লা একদিন শেষের পথে হয়ে যাবে তখন আমরা কোথা থেকে বিদ্যুৎ পাব তাই আমাদেরকে পুনর্ভবশীল বিদ্যুতের প্রতি মনোযোগ নিয়ে আসতে হবে যেমন গোবর গ্যাস পদ্ধতি যেমন বাড়িতে সোলার সিস্টেম যেমন আণবিক বিদ্যুৎ এগুলো আমাদের বাড়িতে আমাদের চিন্তা ভাবনা করতে হবে হয়তো এগুলো একটু কস্টলি তার জন্য সরকারি প্রদান আমাদের দেওয়া যথার্থ আমি মনে করি এই নিয়ে কোনো প্রকল্প আসুক এই নিয়ে কোনো প্রকল্প দিক সরকার সহায়তা বাড়িয়ে দিক আমরা তার জন্য সরকারের দিকে দৃষ্টিভঙ্গী দৃষ্টি আকর্ষণ করব যদি আমরা আজকাল যদি জল বিদ্যুতের দিকে দেখি এবং জল বিদ্যুতের সেখানে তো আর কয়লা লাগছে না সেখানে সেখানে ডিজেল লাগছে না তাহলে আমাদের সেখান থেকে অনেক কম কস্টলি মানে প্রকৃতি থেকে পাচ্ছি এবং প্রকৃতিতে সেটা মিলে যাচ্ছে এবং তার উৎপাদন খরচা এতটাই কম হচ্ছে আমাদের অনেক অনেক পর ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাকে সুস্বাস্থ্য উন্নয়ন বলে স্বাস্থ্যময় ডেভেলপমেন্ট সেই উন্নয়নের জন্য আমরা এগিয়ে যাব আগামী ভবিষ্যত প্রজন্ম তারা সেটা পেয়ে যাবে যেমন সচেতনতা এই বিদ্যুৎ সম্পর্কে সচেতনতা আরো সচেতনতা বাড়াতে হবে সোলার সিস্টেম সূর্যের আলো সূর্যের আলো দিয়ে এখন সব কিছুই করা সম্ভব ইলেকট্রিক বাল্ব জ্বালানো ইলেকট্রিক ফ্রিজ চালানো ইলেকট্রিক গাড়ি চালানো সব চার্জের পদ্ধতি সব কিছু কিন্তু সোলার থেকে করা যায় হেভি মেগা ওয়াট কারণ আমরা এখন তো গ্রামে এখানে পুরোটাই পুরো পুরো ফাঁকা মাঠ এবং এখানে যদি কিছু সোলার সিস্টেমের মানে প্লেট বসানো যায় তাহলে এখান থেকে প্রচুর বিদ্যুৎ উৎপাদন করে আমাদের পুরো গ্রামময় কারেন্ট দেওয়া যেতে পারে ইলেকট্রিক দেওয়া যেতে পারে বিদ্যুৎ দেওয়া যেতে পারে মানুষের বাড়িতে বাড়িতে যে আলোকসজ্জা হয় সেখানে জেনারেটর ব্যবহার করা হয় জেনারেটর বিদ্যুৎ তার জন্য কিন্তু আমাদের এই বিদ্যুৎ উৎপাদনের জন্য যে তেল তোলা হয় এই তেলটা কিন্তু সাশ্রয় যদি সোলার সিস্টেম থাকে ব্যাটারি কোষ থেকে সেল ডাউন থেকে তাহলে আমাদের সেখান থেকেও কিন্তু আজকের তেলগুলো কারণ তেল এই যে অয়েল এই পেট্রোল ডিজেল এই কেরোসিন আজকের যত দিন যাবে তত ফোরানো শুরু হবে তত খনি থেকে উৎপাদন কমে যাবে তখন আস্তে আস্তে কারণ এটা কোনো পুনর্ব্যবহারশীল নয় অপুনর্ব্যবহারশীল কয়লা থেকে কয়লা উৎপাদন এগুলো সব বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে ওই জন্য আমাদের বিদ্যুতের প্রতি সচেতন হওয়া অনেক অনেক অনেক মানে অনেক দরকার এছাড়াও বিদ্যুৎ এই বিদ্যুৎ নিয়ে আমাদের বড় অফিস চলে এই যে তারপর আমাদের বড় যে সোলার ইয়েগুলো চলে এগুলো আমি যদি মনে করি যে বাসগুলো চলছে এত দূষণ হচ্ছে কারণ ইলেকট্রিকের থেকে কিন্তু সেই দূষণটা নেই তাই ইলেকট্রিক জিনিস বা বিদ্যুৎ যদি সাশ্রয় তো করা যায় যদি আমরা যদি সেদিকে দৃষ্টিভঙ্গী দিই তাহালে আমরা দূষণ থেকে অনেক অনেক থেকেই আমরা মুক্তি পাব আজকে যখন একটা গাড়ি চলে যখন তেল জ্বালিত জ্বলছে তার থেকে যে ধোঁয়া বেরোচ্ছে সিসা নির্গত হয় এই সিসা থেকে মানুষের ফুসফুসে রোগ হয় সেই সিসা থেকে মানুষের ক্যানসার হয় সেই দুরারোগ্য ব্যাধি থেকে আজকে দুরারোগ্য ব্যাধির কোনো চিকিৎসাই নেই এই চিকিৎসা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আমরা এই মানে ডিজেল চালিত ইঞ্জিনগুলো বন্ধ করে যদি আমরা সোলার সিস্টেমের মাধ্যমে ইলেকট্রিক তৈরি করে যদি কোনো গাড়ি চালাতে পারি যদি যদি কোনো পাম্প সেট চালাতে পারি যদি কোনো বাস চালাতে পারি যদি কোনো ভেহিকলস এ করতে পারি যদি কোনো অফিস করতে পারি স্কুলে দিতে পারি তাহলে আজকে আমাদের এর থেকে অনেক সুবিধা অনেক কিছু পাওয়া যাবে তার থেকে আমাদের অনেক অর্থ সাশ্রয় হবে গৃহস্থালীতে সব সময়ের জন্য যে বিদ্যুৎ বাড়িতে এদিকেও সচেতনতা রাখতে হবে বাড়ির যারা মহিলা যারা অশিক্ষিত যারা অনেক কিছু জানে না তাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গী আনতে হবে যে বিদ্যুতে যথাযথভাবে হাত দিতে নেই বিদ্যুতের যেখানে সেখানে হাত দিয়ে জল অবস্থায় হাত দিতে নেই যদি কখনো ঝড় বৃষ্টি হবে বা যখন বিদ্যুৎ চমকাবে তখন আমাদের কারেন্ট লাইন বন্ধ রাখতে হবে কারণ যদি ওখান থেকে যে আমাদের বজ্র বিদ্যুৎ যখনই হয় তখন ওর সঙ্গে কারেন্ট যুক্ত হয় হওয়ার জন্য চারধারে শর্ট সার্কিট হয়ে আমাদের পুরো বাড়িটার বৈদ্যুতিক তার টিভি ফ্রিজ সব কিছু নষ্ট হয়ে যেতে পারে তার জন্য সেদিকে আমাদের সচেতন থাকতে হবে সবাইকে সেই নিয়ে দৃষ্টিভঙ্গী করতে হবে সেমিনার করতে হবে প্রতি জায়গায় এই নিয়ে দূরদর্শনে অ্যাড দিতে হবে যে বিদ্যুৎ থেকে সচেতন হও বিদ্যুৎ থেকে সচেতন হও বিদ্যুৎ থেকে সচেতন হতে হবে তার জন্য নানান ধরনের লোককথা অনুষ্ঠান নানান ধরনের পরিবর্তন পরিবর্তনযোগ্য মানে বিজ্ঞাপন এগুলো দিতে হবে দিয়ে টেলিভিশনের মাধ্যমে টিভির মাধ্যমে হ্যাঁ সিনেমার মাধ্যমে স্কুলে স্কুলে গিয়ে ছাত্রদের বোঝাতে হবে যে তোমরা এই গ্রুপে এই সবগুলো কোরো না সেখান থেকে আমাদের বিদ্যুৎ থেকে সচেতন হওয়া অনেকটা অনেকটাই পাওয়া যাবে বিদ্যুৎ নিয়ে এখন অনেকেই অনেক রকম গবেষণা করছে দেখুন জোনাকি পোকার পিছনে একটা বিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু বিদ্যুতে আলো জ্বলে সে আলো কিন্তু ঠান্ডা সেই আলোতে কিন্তু দূষণ নেই কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি আলো তাই বিদ্যুৎ যদি এমনভাবেই তৈরি করা যায় যার থেকে দূষণ নেই যার থেকে কোনো কোনো ক্ষতি হবে না তেমন যদি চিন্তা ভাবনা আমাদের মধ্যে মানসিকতার বিকাশ যদি ঘটে তবে আশা করে যাই আমাদের পরবর্তী প্রজন্ম বিদ্যুতের অভাব কোনো দিনও পাবে না এছাড়াও বিদ্যুৎ নিয়ে আমাদের স্কুলে শিক্ষার ব্যবস্থা করতে হবে স্কুলগুলোয় কী জন্য আলাদা একটা সাবজেক্ট তৈরি করতে হবে যে এই বিদ্যুৎ নিয়ে তোমরা এমন অনুষ্ঠান এই সব কিছু কোরো না তারপর যে বিয়ে বাড়িতে বা যতটা প্রয়োজন বিদ্যুতের প্রয়োজন তার থেকে অনেক বেশি অপচয় করা হয় এখন এখন একটা বাড়িতে কিন্তু তার জন্য সরকার থেকে যথাযথ ব্যবস্থা নিতে হবে যে সাশ্রয় কারণ তারপর ইলেকট্রিক যে রাস্তাঘাটে অকারণে যে লাইটগুলো লাইটগুলো জ্বলছে সেরকমভাবে লাইটগুলো যেন না আর জ্বলে তার দিকেও কিন্তু সচেতনতা রাখতে হবে কীভাবে পুজো মণ্ডপ পুজো মণ্ডপ নানা দিকে হচ্ছে যেটুকু লাইটের প্রয়োজন তার জন্য সেইটুকু লাইট দিতে হবে আমাদের সব সময়ের জন্য ভাবতে হবে সেভ এনার্জি সেভ লাইফ আমাদের সব সময়ের জন্য তুমি নিজেকে সুরক্ষিত রাখো এনার্জি তোমার থাকবে ভাবতে হবে নিজেদেরকেও ভাবতে হবে আমি এগুলো নিয়ে খুব সম্ভব হ্যাঁ এগুলো এড়ানো যায় কীভাবে এড়ানো যায় এগুলো এড়ানো যাবে কীভাবে এড়ানো যাবে আমাদেরকে অনেক কিছুই বাবস্থা নিতে হবে এর জন্য আলাদা শিক্ষক নিয়োগ করতে হবে এই জন্য বিদ্যুৎ অফিস থেকে সব সময়ের জন্য হেল্প লাইন না যে নম্বরটা আছে সে নম্বরটা যেন সুরক্ষিত থাকে এবং সঠিক থাকে আমাদের যখন কোনো মানে কোনো পোস্ট যদি কোনো সমস্যা হয় কোনো ইলেকট্রিক সমস্যা হল কোনো ট্রান্সফর্মার সমস্যা হল বাড়িতে কোনো শর্ট সার্কিট হয়ে গেল বা কোথাও যদি কোনো তার দুটো জুড়ে জুড়ে গেল বা কোথাও গাছ পড়ল বা কোথাও মানুষ একটা শর্ট খেল তখন যেন আমরা ফোন করলে বিদ্যুতের অফিস থেকে যেন সঠিকভাবে আমরা তার ফিডব্যাক পাই তার জন্য যথাযথ ব্যবস্থা লোকাল এরিয়াতে পার্শ্ববর্তীতে একটা বিদ্যুৎ সেন্টার স্থাপন করতে হবে সেই স্থাপন অনুযায়ী সেখানকার মানুষজনের সাথে সব সময়ের জন্য কানেক্ট থাকতে হবে যেন তার দু একজন পাঁচজন সবাই যেন সেই স্টেশনে আসে এবং স্টেশনে এসে যেন তারা কথা টথা বলে সেটাই আমরা তার কাছে আমরা গণ্য রাখব এছাড়াও বিদ্যুতের যে ব্যবহার বিদ্যুতের ব্যবহার বলতে আমরা এই যে বলতে ধর কোথাও যদি পোস্টের তার কেটে যায় হয় সঙ্গে সঙ্গে কল সেন্টারে ফোন করতে হবে এটা বাধ্যতামূলক করতে হবে যে দেখবে সে যেন তাকে ফোন করতে হয় সে যেন ফোন করতে পারে ফোন করে তাকে যেন নিয়ে আসে এগুলো যেন বলতে হবে তাছাড়া যেন কোনো মিস্ত্রি ছাড়া যেন কেউ বিদ্যুতে না হাত দেয় সে দিকেও কিন্তু সচেতনতা রাখতে হবে এভাবেই এড়ানো যায় এবং মৃত্যুর কারণ বা দেখছি আমাদের ভারতবর্ষে আমাদের দেশে বা আমাদের রাজ্যে আমাদের জেলায় আমাদের গ্রামে আমাদের এখানে প্রতি বছর এই বিদ্যুতের এর স্পৃষ্ট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্ততপক্ষে দুজন পাঁচজন দশজন আমাদের গ্রামে প্রায় মারা যায় আমরা প্রায় দেখতে পাই এটা না যেন হয় তার জন্য যথাযথ ব্যবস্থা উপযুক্ত প্রশাসনকে নিতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে এভাবে কোরো না কারণ যেমন দেখা যায় যে যখন আমাদের গ্রীষ্মের চাষ হয় যখন আমাদের শীতকালীন ধান বপন করা হয় কারণ আমাদের ভারতবর্ষ তো মৌসুমী বায়ুর অন্তর্গত দেশ এখানে বৃষ্টির ফসল একবারই হয় সেটা আমাদের জুন জুলাই আগস্ট মাস জুন জুলাই থেকে শুরু হয় এইখানে বর্ষায় এখানে মোটরের কোনো প্রয়োজন পড়ে না কিন্তু যখন আমাদের রবি শস্য শুরু হয় যখন অক্টোবর নভেম্বর মাস থেকে যখন আমাদের রবি শস্য যখন শুরু করি তখন এখানে বর্ষা হয় না এখানে থাকে শীতকাল তার জন্য আমাদের যথাযথ জল জলের আমাদের লেন্টিক জলগুলো নিতে হয় যেমন পুকুর কূপ নালা হ্যাঁ বা সাবমার্সিবল বসিয়ে নিচ থেকে ভূগর্ভ থেকে জল তোলা তারপর শ্যালো থেকে জল তোলা এগুলো থেকে জল নিতে হবে যেখান থেকে চাষে জল দিতে হবে সেই জল দেওয়ার জন্য যে ইলেকট্রিক পাম্পটা যখন বসানো থাকবে সেই পাম্পের পাম্পের তার অনেক দূর থাকে কোনো কারণে দেখা গেল যে পাম্পেই কোনো চাষিদের মধ্যে তখন তো পুরো বড় বড় মাঠ সেখানে উনি তো একা কোনোভাবে কোনোভাবে জল তো জলে জলে থাকতে কোনোভাবে সার্কিট হয়ে গিয়েছে উনি হাত দিলেন সেখানে তার জন্য মৃত্যু করে তাই চাষিদের জন্য যে কাল্টিভেশন অফিসগুলো আছে সেখানেও যেন বারবার করে বলে দেওয়া হয় যে মোটর হইতে সাবধান বিদ্যুৎ হইতে সাবধান বিদ্যুৎ যেন সঠিকভাবে ব্যবহার করে তার চার্জ খামার বা তার যেন সে জলটা দেয় এবং সেই চাষিগুলো যেন যথাযথভাবে সেই চাষের উৎপাদন করার জন্য যে প্রয়োজন সে প্রয়োজনগুলো সে যেন মেটাতে পারে এইভাবে অনেকভাবেই সচেতন করা যায়